আমার পড়া ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে গীতা যার একটি শ্লোক আমাকে বেশ প্রভাবিত করেছে যেটি হলো কর্মণ্যেবাধিকারস্তে মা ফলায়েষু কদাচন মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গোকতসকর্মাণি এই শ্লোকটির অর্থ শুধুমাত্র মানুষেরই সৌভাগ্য রয়েছে যে সে নতুন কর্ম করার জন্য স্বতন্ত্র যার ফলে সে নিজের উন্নতির শীর্ষে পৌঁছে নিজের অভিজ্ঞতা রচনা করে ইতিহাসে অদ্বিতীয় স্থান লাভ করতে পারে অতএব অকর্মণ্য নয় কর্মঠ হয়ে কাজ করা উচিত এটি দৈনন্দিন জীবনে যে কোনো কাজ করার ক্ষেত্রে আমাকে দারুণভাবে উৎসাহিত করে এবং জীবনের কর্মক্ষেত্রে আমার দক্ষতা বাড়ানোর জন্য এটি আমাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে